হ্যালো আচ্ছা আমি বলছি কি যে এটা কি আপনার দোকান ওই মন্ডল টেলিকম আচ্ছা এবার বলছি আমার তো এয়ারটেল আছে ফোনটা তা ওটাতে আমি যদি জিও করতে যাই তালে আমার প্রসেসটা কী আমি এয়ারটেল আমার ছিলো আমি জিওতে যেতে চাই আচ্ছা তাহলে ধরুন আপনার দোকানটা থালে কখন খোলা থাকে

আচ্ছা আর একটা কথা আমি জিজ্ঞাসা করি আমি ওখানে নেটের সুবিধাটা কী পাবো মানে কতো দিন পাবো আর কি

আচ্ছা আর যদি ভোডাফোন যাই তালে কী সুবিধাটা পাবো আমি যদি ভোডাফোনে যায় তাহলে কী সুবিধাটা পাবো আচ্ছা ঠিক আছে

ঠিক আছে তাহলে আচ্ছা আচ্ছা তাহলে আপনার সকালবেলা থেকে সকাল দশটা থেকে খোলা থাকে আচ্ছা যেই আমি তো হ্যাঁ আচ্ছা আমি তো ধরুন আই সি ডি এসে দিদিমণি করি আমিতো ধরুন সকালবেলার দিকে হয়তো যেতে পারবো না তালে বিকেলবেলা কখন যাবো আচ্ছা ঠিক আছে ঠিক আচে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ